পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের অনেকরকমের সমস্যার সম্মুখীন হতে হয় একদম প্রাথমিক থেকে শুরু করলে দেখা যায় পশ্চিমবঙ্গ সরকারের তৈরি পাঠ্য যাতে বয়সের সাথে শিক্ষার কোনো মিলই নেই যেমন প্রথম শ্রেণীর বইতে শুধু ছবি আঁকা দাগ টানা এক থেকে দশ পর্যন্ত লেখা কিন্তু বেসরকারি স্কুলের ক্ষেত্রে এগুলি অনেক কম বয়সে শিখিয়ে দেওয়া হয় বেসরকারি স্কুলগুলি দুটি ভাগে বিভক্ত যথা বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়ামে দুটি ভাগ থাকে যথা আই সি এস সি এবং সি বি এস সি এখনকার মা বাবারা একটু আর্থিক দিক থেকে সচ্ছল হলেই তার সন্তানকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেন এবং যাদের সামর্থ্য থাকে না তাদের মা বাবারা বাধ্য হয়ে সে সরকারি স্কুলেই পড়ান কিন্তু সরকারি স্কুলে যেমন নেতিবাচক দিক আছে তেমন ইতিবাচক দিকও আছে যেমন সরকারি স্কুলে পড়লে গরিব শিশুরা মিড ডে মিল পেয়ে থাকে যার সাহায্যে অনেক শিশুই খেতে পায় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল প্রকল্প চালু আছে এছাড়া অষ্টম শ্রেণী থেকে কন্যাশ্রী প্রকল্প চালু হয় এবং আঠারো বছর বয়স পূর্ণ হলে প্রকল্পের মূল মূল্য পঁচিশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয় এই প্রকল্পটি শুধুমাত্র মেয়েদের জন্য এছাড়া সবুজ সাথী প্রকল্প এবং এস টি এস সিদের জন্য শিক্ষাশ্রী প্রকল্প চালু করা হয় সরকারি বিদ্যালয়ের বইগুলি বেসরকারি বিদ্যালয়ের চাইতে অনেক অনেক কম অনুন্নত বেসরকারি বিদ্যালয়ে যেটি চতুর্থ শ্রেণীতে পড়ানো হয় সেই বিষয়গুলিকে সরকারি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ানো হয় একটি বিশ্ব একটি বেসরকারি বিদ্যালয়ে শিশু অল্প বয়সে যেসব জ্ঞান অর্জন করতে পারছে সেটি সরকারি বিদ্যালয়ের শিশুরা অনেক দেরিতে গিয়ে সেই জ্ঞানটি সম্পর্কে জানতে পারছে